স্মার্ট ফোন এসে বা টেকনোলজি এসে এখন ব্যাঙ্কিং অনেক সুবিধা হয়ে গেছে আগে যেমন মানুষের ব্যাংকের কাজ মেটাতে টাকা লেনদেন করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এখন কিন্তু সেটা হয় না এখন এই স্মার্টফোনের জন্য মানুষের অনেক সুযোগ সুবিধা হয়েছে ব্যাঙ্কিং দিক থেকে নানাারকম ইন্টারনেটের কাজের দিক থেকে